না আমি কখনো কোনো ইউএফও লক্ষ্য করিনি তা আমার যেটা মনে হয় এলিয়েন তো অন্যান্য গ্রহের জীবন সম্পর্কে মতামত বলতে গেলে যে অন্য গ্রহে কারা আছে তারা কীভাবে আছে কোথায় থাকছে তারা কী খাচ্ছে কী করছে আদৌ কি তারা মানুষের মতো দেখতে মানুষের মতোই তাদের মধ্যে জীবন রয়েছে কিনা এবং তারা যদি অন্য গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আসে তাহলে কী কী হবে বা তারা পৃথিবীতে কীভাবে চলবে কীভাবে জীবনযাপন করবে আর তারা কি আদৌ মানুষ মানে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে পৃথিবীতে এলে তারা যে আমদের সাধারণ মানুষেরা যেটা খায় তারা কি সেটাই খাবে মানুষ যেরকম জামাকাপড় প্যান্ট পরে তারা কি সাধারণ মানুষের মতোই নিজে জামাকাপড় পরবে কিনা মানুষ যেরকম কা বিভিন্নরকম কাজকর্ম করে চাষবাস করে তারা কি সেরকম বিভিন্ন মানুষের মতো কাজকর্ম করতে পারবে কিনা চাষবাস করতে পারবে কিনা এবং মানুষ যেরকম ড্রাইভিং জানে তারা কি ড্রাইভিং করতে পারবে কিনা ও মানুষ নানা ধরনের চাকরিবাকরি করে তারা কি সেরকম মানুষের মতো কাজ মানে চাকরিবাকরি করতে পারবে কিনা মানুষ যেরকম পড়াশোনা করে তো তারা কি সেরকমভাবে মানুষের মতো পড়াশোনা করে তারা কি শিক্ষিত হয়ে মানুষের মতো ভাবে কথা বলতে পারবে কি পারবে না সেটাই আমার অনেক সময় জানার ইচ্ছা করে যে তারা অ্যাকচুয়ালি পৃথিবীতে এলে কী হবে তারা কি মানুষের মতো করেই থাকতে পারবে নাকি থাকতে পারবে না